আমি পরিদর্শন করেছি কলকাতার একক প্রপ সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে গন্ডার হাতি বাঘ সিংহ অজগর সাপ বাঁদর অন্যান্য অনেক পশুই আছে এছাড়াও সুন্দরবন গিয়েছিলাম সেখানে অনেক নদী মোহনা বিভিন্ন গাছ লবনাক্ত জলের গাছ কুমীর নৌকো সেখানে আমরা তিন দিন ছিলাম বিভিন্ন জন্তু পশু দেখেছিলাম এমনকি সেটা দেখে আমরা অনুভব করেছিলাম খুব ভালো একটা স্থান বিভিন্ন বাঘ রয়াল বেঙ্গল টাইগার চিতা হায়না হরিণ সব কিছুই দেখেছিলাম আমরা